হ্যালো হ্যাঁ বলুন ওকে বলুন দেখুন আপনার এ সপ্তাহ বাদে তো পরীক্ষা আছে বোর্ড এক্সাম এবং আপনার ছেলেও আমাদের স্কুলের একজন ভালোই ছাত্র তো সেই হিসাবে আপনাকে লিভ দেওয়াটা মানে ছাড় দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার হয়ে যাবে তো আপনি যদি দাদার বিয়েটা খারিজ করতে পারেন তো তাহলে ভালো হয় দাদার মেয়ের বিয়েটা যদি খারিজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়

না আমি বুঝতে পারছি আমি আপনার কথাটা পুরোটাই বুঝতে পারছি কিন্তু দেখুন একটা কথা হলো যে এটা হচ্ছে বোর্ড এক্সাম জীবনের প্রথম এক্সাম তো তো আপনার ছেলে তৈরি কতটা আছে না আছে টিচার হিসাবে আমি সবটাই জানি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার আপনি যতটুকুনই তৈরি থাকুন না কেন বা আপনার ছেলেকে যতটুকুনই আপনি তৈরি করে রেখেছেন না কেন আরেকটু যদি হয় থাহলে কি ভালো হতো না বুঝতে তো পারছি কিন্তু আপনার ছেলেকে রেখে গেলে কি হতো না আপনার ছেলে যদি স্কুলটা কান্টিনিউ করত বা রীতিমতো স্কুলে আসত এবং ক্লাসগুলো জয়েন করত ক্লাসগুলো করত তাহলে ভালো হতো না টিচার হিসেবে বা শিক্ষক হিসেবে তো আমার এই মুহুর্তে তো তিন হ্যালো সাত দিনেরটা কি তিন দিন করা যায় না সাত দিনেরটা কি তিন দিন করা যায় না ঠিক আছে তবে শিক্ষক হিসাবে আমি বলব না গেলেই ভালো কিন্তু আমি ছাড়টা দিয়ে দিচ্ছি তো আপনি চেষ্টা করবেন যে সাত দিনের যাতে আগেই ঢুকে যাওয়ার তালে খুবই ভালো হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখছি তাহলে হুম